পশ্চিমবঙ্গের ব্যবসায়িক ক্ষেত্রে কিছু কিছু ব্র্যান্ড আছে যেগুলো খুবই জনপ্রিয় এবং সেই ব্র্যান্ডের মানুষ এখন সেই ব্র্যান্ড ছাড়া মানুষ কিনতে চায় না সৃজনশীলতা উৎসাহিত বা সমর্থন করে গবেষণা বুদ্ধিবৃত্তির ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি একটি ই মেল তালিকা তৈরি করা হয় গ্রাহকদের করার জন্য এবং সেই ই মেল দিয়ে মানুষ অনেক কিছু কাজকর্ম করে